আমি আগামীকাল এগারোই নভেম্বর বেলা দুটো বেজে দশ মিনিটে তমলুক বাস স্ট্যান্ডের সামনে থেকে দীঘা যাওয়ার জন্য একটি ক্যাব বুক করতে চাই আমি গাড়িটি ঠিক সময় চাই এবং ওই গাড়িটির মধ্যে আমি আমার স্ত্রী এবং আমার ছেলে এবং আমার মেয়ে ওই যাবেন গাড়িটি ঠিক সময় যেন এখানে পৌঁছে যায় এই জন্য আমি একটি ক্যাব বুক করতে চাই